আমি মেয়েদের জন্য দোকানে গিয়েছিলাম দুটি চুড়িদার কিনতে দোকানদার বলল বৌদি নিয়ে যান না এগুলো কম দাম হলেও জিনিসটা ভালো হবে আমি প্রথমে ভাবছিলাম যে ভালো হবে না কম দামের মধ্যে হয়তো পচা বেরোবে বা রঙ উঠে যাবে রঙ চটে যাবে বা কুচকে যাবে কিন্তু বাড়িতে এনে যখন ব্যবহার করছি দেখছি না জিনিসটা ভালো কম দাম হলেও ভালো কিন্তু আমরা প্রথমেই ভাবি যে কম দাম হলে জিনিসটা ভালো হয় না এটা আমাদের ভুল মন্তব্য কিন্তু মেয়েরা দেখল যে ব্যবহার করে সুতির কিন্তু কিছু আরামদায়ক পরেও আরামদায়ক এবং জিনিসটা খুব ভালো হয়েছে এতে জামা প্যান্ট ওড়না তিনটেই দিয়েছে খুব কম দামের মধ্যেই জিনিসটা জিনিসটা খুব সুতির